বাগান করা আমার শখ ছোটোর থেকেই আমি গাছ লাগাতে ভালোবাসি যেখানেই যাই নানা রকম গাছের ছবি তুলতাম ফুলগাছের পার্কে গেছি সেখানেও আমি অনেক রকমের ফুল গাছের ছবি তুলে এনেছি সবসময় মনের মধ্যে হতো যে বাড়ির সামনে একটা বড়ো বাগান তৈরি করব সেখানে আমার কত রকমের ফুল থাকবে যখন আমার মন খারাপ লাগবে ফুল গাছের দিকে একান্তভাবে তাকিয়ে থাকব কারণ বাগান হচ্ছে সব সময় শখের জিনিস ফুল হচ্ছে মানুষের কোমল জায়গায় আঘাত করে ফুল থাকলে মানুষের মন ভালো করে দেয় তাই বাগান আমার সব সময়ই শখের মধ্যে পড়ে বাড়ির সামনেই ঢুকতেই বাগান বাগানের দিকে চেয়ে বাড়িতে ঢুকব বাগানের দিকে চেয়ে বাড়ির থেকে বেরিয়ে যাব এইটা কিন্তু মানুষের একটা সব থেকে পছন্দের জায়গা ফুল প্রত্যেকটি মানুষই ভালোবাসে শিশু বড়ো সবাই তাই বাড়িতেই যখন আমি থাকি প্রায় দিনই কাজের ফাঁকে গাছ লাগাই গাছের যত্ন করি নানারকম ফুলের চারা লাগাই গাঁদা টিউলিপ রজনীগন্ধা চন্দ্রমল্লিকা গোলাপ কতরকম ডালিয়া আমার শীতকালে সারাদিন ফুলগাছ নিয়ে কেটে যায় বাগান নিয়েই আমি থাকি আর বাগান আমার প্রেরণা কারণ যখন স্কুল থেকে বেড়াতে যেতাম তখন আমি অনেকবার দেখেছি অনেক পার্কে ফুলের সিনারি আমার খুব ভালো লাগত তখন থেকেই আমার মনে মনে উৎসাহ ছিলো যে বাগান তৈরি করব তাই আমি এখন এই বাগান নিয়েই থাকি